হ্যালো তুমি ভাল আছো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো আর কি করে থাকবো ঘরে আলু নেই পিঁয়াজ নেই কী রান্না করবোটা কি হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছি এখন রান্না হচ্ছে যা ছিলো তাই হ্যাঁ হ্যাঁ এলে তবে বাজারে যাবো কবে আসবে হ্যাঁ ঠিক আছে বাজারে এলে বাজারে যাবো তারপরে আবার বাজারে ঘুরে এনে শরীরটা শরীরটাও ভালো না হ্যাঁ নিয়ে একটু ঘোরাঘুরি করি হ্যাঁ নাতিটাও তো বাইরে আর কাকে নিয়ে থাকবো হ্যাঁ ওই একা একটা মাঠে ঘাটে ঘুরি বেড়াই থাকি হ্যাঁ হ্যাঁ হরিবালা আছে ঘরে আর এসে ছেলেপুলের জন্য মন কেমন করে নে ঘরে আসবে কবে আসবে আচ্ছা ঠিক আছে সকালবেলায় এসো না ঠিক আছে ঠিক আছে না এলেও হবে ঠিক চলে যাবে আমি তো বেঁচে আছি